যোগব্যায়াম করতে আমি খুব ভালোবাসি আগে আমি ভালোবাসতাম না তার কারণ হচ্ছে আগে তখন আমি রোগা পাতলা ছিলাম ছোটবেলায় তো যোগব্যায়ামটা কী সেটাই জানতাম না যোগব্যায়াম সম্পর্কে শুনেছিলাম পড়েওছিলাম কিন্তু অতটা আমার ভালো লাগত না মনে হতো খুব কষ্টকর তো যত আস্তে আস্তে বড় হলাম তত আরও চর্বি জমে গেল শরীরে এবং এমন রোগ দেখা দিল শেষে আমি দেখছি যে যারা যোগব্যায়াম করে তাদের খুব একটা রোগ হয় না তাদের শরীরও ভালো থাকে সুতরাং আমি তখন থেকে যোগব্যায়াম করতে শুরু করলাম এবং আমি আমার শরীরের অনেক পরিবর্তনও লক্ষ্য করেছি লক্ষ্য করলাম যে আমার চর্বি আগের থেকে অনেক কমে গেছে রোগগুলো আস্তে আস্তে সারছে এবং এটা নিয়মিত করতে হবে নিয়মিত খাওয়া দাওয়া ঠিকঠাক করার সাথে সাথে এই যোগব্যায়ামটা যদি প্রত্যেক দিন সকালে এক ঘণ্টা করে করা যায় তাহলে আমি মনে করি যে এই সবার যাদের যাদের রোগ আছে শরীরে সেইগুলো আস্তে আস্তে কমে যাবে সুতরাং যোগব্যাম করা সবার জন্যই প্রয়োজন আর বিশেষ করে যারা ইয়ং বয়স মানে যাদের বয়স মোটামুটি কুড়ির উপরে হয় তাদের এ যোগব্যায়াম করলে তাদের শরীর ভালো থাকে এবং তাদের রোগ ব্যাধির থেকেও অনেক দূরে থাকে